হ্যাঁ আমি একবার একটা রান্নার ক্লাসে যোগ দিয়েছিলাম আমাদের জেলাতে একটা রান্নার প্রতিযোগিতা ছিল সেখানে অংশগ্রহণ করেছিলাম সেখানে গিয়ে সেরম কিছু ভাবে শিখতে পারিনি কেননা সেই প্রথম বার গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি শিখেছিলাম যে কোনো যারা বিচারক থাকে তারা কীভাবে তাদের খাবারের স্বাদগুলো গ্রহণ করে বা কীভাবে করে ওটুকুই শিখেছিলাম কিন্তু আমি আরো কিছু শিখতে চাই কারণ রান্নার ক্লাসগুলো থেকে সেভাবে কিছু আমার শেখা হয়ে ওঠেনি বা সেভাবে আরো কোনো জায়গায় রান্নার বা রান্নার ক্লাসে বা কোনো কর্মশালায় যোগ দেওয়া হয়নি সেই জন্য আমি শিখতে চাই আর আমি বড় মাপের কোনো শেফ হতে চাই যারা ওই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একটা সময় গিয়ে বড় শেফ হয় তো সেক্ষেত্রে অর্থ উপার্জনটাও ভালো হয় এবং তাছাড়া আমার ওটা শখের মধ্যে যেহেতু পরে তো আমি চাই বড় শেফ হতে এবং আমি এখান থেকে শিখতে চাই আমি বাড়িতে সব রকমের বাইরে যারা ফাস্ট ফুড খায় সেইগুলো বা বিভিন্ন যে হস্টেল বা রেস্টুরেন্টে যে সব খাবার পাওয়া যায় ওই সব বাড়িতে খাবারগুলো তৈরি করি কিন্তু সেই স্বাদগুলো আমি ততটা ভালো করতে পারি না যেটা তারা হস্টেলে বা রেস্টুরেন্টে যতটা স্বাদ ভালো হয় ততটা কিন্তু আমি চেষ্টা করি অনেকটাই গেছি আমি ইউটিউব দেখি এছাড়াও বিভিন্ন রান্নার অনুষ্ঠানগুলো দেখি তো তাদের দেখে করতে চেষ্টাও করেছি কিছু ক্ষেত্রে হ্যাঁ সব সময় এরকম নয় যে সব সময় স্বাদগুলো ভালো হয় না কিছু ক্ষেত্রে দেখা যায় স্বাদগুলো খুব ভালো হয়ে যায় আবার কিছু ক্ষেত্রে দেখা যায় হোটেলে হ্যাঁ খাবার মতো অবশ্যই হয় বাড়ির লোক খুবই প্রশংসা করে কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে যেই রকম মাপের খাওয়া দাওয়া হয় সেটা হয় না তো আমি কোনো রান্নার ক্লাসে আমি অংশগ্রহণ করতে চাই এবং বড় মাপের শেফ হতে চাই এবং সেখানে গিয়ে বিভিন্ন রকম খাবার কীভাবে তৈরি হচ্ছে প্রত্যেকটা জিনিস কতটা দামে দেওয়া হচ্ছে বা কিছু সব কিছু সম্পর্কে জানতে চাই এবং বাইরের জগতে আরো কী কী নতুন নতুন খাবার আছে সেগুলো সম্পর্কে আমি আরো বেশি জ্ঞান অর্জন করতে চাই এবং নতুন খাবার তৈরি করা শিখতে চাই এইভাবে আমি এগুলো শিখতে চাই এই রান্না বা কর্মশালার এইসব যোগদানের ক্লাস থেকে